পোলট্রি ব্যবসা আমরা করি এবং পোলট্রি অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় মরে যায় তার কারণ হচ্ছে ঠান্ডার সময় ঠান্ডা লাগে সেই জন্য মরে আবার অনেক সময় ভাইরাস ভাইরাসও ঢোকে ভাইরাস ঢুকলে মরে গরমকালে গরম অতিরিক্ত রাখলে সে সময় মরে আমরা কী করি অনেকগুলো পাখা চালিয়ে রাখি আবার একটু ঠান্ডা ঠান্ডা জিনিসও খাওয়ানোর চেষ্টা করি অনেক সময় আবার ওই কী লতা পাতা কাঁচা লঙ্কা তারপর আদা রসুন এই আদা বলছি রসুন এগুলো খাওয়ানোর চেষ্টা করি এগুলো খাওয়ালে একটু ভালো থাকে আমরা চেষ্টা করি পোলট্রি ওগুলো ওরকমভাবে একটু খাওয়ানোর চেষ্টা করি মুরগি গরু ওরকম গরু ছাগল হাঁস মুরগি এগুলো ঠান্ডা লাগে আবার কাশি হয় ওই কাশি মানে হেঁচকি হয় আবার জ্বর আসে জ্বর আসলে তো সে সময় আমরা ডাক্তার দেখাই আবার ওষুধ বলতে ভ্যাকসিন ট্যাকসিন দেয় ওগুলো এ করি খাওয়াই এ করি তার পরে হচ্ছে কি ব্যবসা এগুলো তো করতেই হবে